বলছি দাদা আপনার দোকানটা কোথায় কী নাম আছে দোকানটার

ঠিক আছে আমি ওই পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি কাছাকাছি আছি

আমি যে ড্রেসটা ড্রেসটা যে ড্রেসটা বানাব ওটা কিন্তু খুব আমার আর্জেন্ট দরকার কিন্তু আজকে হয়তো এই এই এখন গিয়ে বানাতে দেবো কালকে এরকম টাইমে আমার চাই এরকম আর্জেন্ট একটু দেখবেন তাড়াতাড়ি করে বানাতে

হুম না হলে এক দিনের এক কালকে যদি এরকম টাইমে না দিতে পারেন তাহলে তার পরের দিন সকালে বারোটার মধ্যে আমার লাগবে তার বেশি আমি দেরি করতে পারব না হ্যাঁ এমনি এমনি এমনি আপনি কত করে নেন শার্ট প্যান্ট কাটাতে

সেটা বুঝতে তার সাথে আপনাকে এক্সট্রা আমি কিছু দেবোখন